আমি আমার জীবিকা ছোটো থেকেই খুব লক্ষ্য করে রেখেছি কারণ আমার এই বড়ো হয়ে একটি শিক্ষক হওয়ার খুব ইচ্ছা ছিলো যেটি আমার এখন জীবিকা আমার এই জীবিকা আমি ছোটো থেকেই লক্ষ্য করে রেখেছিলাম যাতে আমি ভালো পড়াশোনা করে একটি ভালো শিক্ষক হয়ে অনেক মানুষকে অনেক ছাত্রদেরকে ভালো কিছু ভালো কিছু শিখাতে পারি এইটি আমার ছোটো থেকে একটি একটিই একটি লক্ষ্য ছিলো যে বলতে পারেন আমি ছোটো থেকে খুব ও খুব খুব দরিদ্র ঘরের থেকে মানুষ হয়েছি যেখানে আমার যেখানে যেখান থেকে আমার স্বপ্ন পূরণ করাটা একটি স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্নটা আমি অনেক চেষ্টা করে পূরণ করতে পেরেছি আমার রেজাল্ট আমার রেজাল্ট আমার লক্ষ্য ছিলো যাতে আমি ভালো রেজাল্ট করে আমি সেই লক্ষ্যে পৌঁছোতে পারি হয়তো এখনকার যুগে রেজাল্টটাও যেমন ইম্পর্টেন্ট তেমনই পয়সাটাও দরকার সেই জন্য আমি অনেক অনেকক্ষেত্রে আটকে যাওয়ার পরেও আমি একটি আমার লক্ষ্যে স্থির হয়ে আমি একটি শিক্ষক হয়েছি এই জন্য এই জন্য আমি গর্বিত যে আমি আমি নিজে কিছু অন্য কোনো ছাত্রদের বা অন্য কোনো ছেলে মেয়েদের অনেক কিছু শেখাতে পারি এই সব শেখাতে আমারও খুব ভাল লাগে কারণ আমিও চাই অনেক সবারই ঘরের অনেক কষ্ট করে ছেলে মেয়ে পশিক্ষিত হোক সব অনেক কষ্ট করে পড়াশোনা করেছে যাতে তারা শিক্ষিত হয়ে বড়ো তারাও তাদের লক্ষ্য স্থির করে তাদের নিজেদের জীবিকা অর্জন করতে পারে